আমি মার্শাল আর্ট সম্বন্ধে তেমন কোনও ধারণা দিতে পারিনা কারণ আমি কখনোই মার্শাল আর্টে নিযুক্ত ছিলাম না আমি এই বিষয়ে কখনও অনুশীলন অনুশীলন করিনি এবং এ বিষয়ে আমার কোনও জ্ঞান বা গভীর ধারনা কিছুই নেই আমি এ বিষয়ে কোনও গল্পের বর্ণনা করতে পারবো না কারণ আমার কোনও অভিজ্ঞতা বা স্মৃতি এ বিষয়ে নেই